এটা কি রাজু দরজি বলছেন বলছি দাদা আমার দশ দশই ফেব্রুয়ারি একটা ড্রেস সেলাই করতে হবে বুঝলেন হ্যাঁ আমার একটা বিয়ের একটা অনুষ্ঠান আছে তো আমার ইমিডিয়েটলি লাগবে আপনি কি ওটা করে দিতে পারবেন দাদা

আচ্ছা দাদা বলছি কী আপনার না মানে আপনার কি পুরনো দোকানটা সে পুরনো দোকান সেখানে আছেন না আপনি সে দোকানটা এক্সচেঞ্জ করেছেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা দাদা আর বলছি যে দাদা মানে মিসটেক হবে না তো না না সেই জন্য তো আপনার কাছে কলটা করলাম দাদা আপনি একটা পুরনো বিশ্বস্ত মানুষ আপনি এর আগেও অনেক কাজ করে দিয়েছেন না আপনি তো বুঝতেই পারছেন একটা বিয়ের অনুষ্ঠানের ব্যাপার স্যাপার আছে দাদা আর সেই জন্য আপনাকে কল বুঝলেন আচ্ছা দাদা তাহলে আপনার আপনার সাথে তাহলে আপনাকে কবে পাঠিয়ে দেবো দাদা আচ্ছা তাহলে আমাকে একটু দশ তারিখের আগে একটু রেডি করে দিতে হবে দাদা বুঝলেন হ্যাঁ তা তাহলে